হ্যাঁ আমার একটি প্রিয় বই যা আমাকে বিশেষভাবে প্রভাবিত করে সত্যজিৎ রায়ের লেখা সপ্তকাণ্ড বলে একটি বই আছে যে বইটি আমাকে বিশেষভাবে প্রভাবিত করে কেন বইটার মধ্যে সাতখানা গল্প আছে যে সাতখানা গল্পর মধ্যে প্রাচীন ঐতিহাসিক এবং শিল্প এবং টেরাকোটার কাজের যে নমুনা দেওয়া রয়েছে তা আমাকে বিশেষভাবে আকর্ষণ করে যা এই বইটি আমি বারবার পড়ে থাকি এবং যতবারই পড়ি পড়ি ততবারই আমার গল্পগুলো নতুন ভাব লাগে এবং সেই জন্যে বইটাকেই আমি খুব ভালো লাগে এবং বইটিকে ভালোভাবে পড়ি